পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে অনেক নতুনত্ব দিক কিন্তু তুলে ধরা হয়েছে বা অনেক নতুনত্ব দিক ঘটেওছে বলা যেতে পারে তার মধ্যে প্রধান হলো এই অনলাইন শিক্ষাব্যবস্তা বা প্রযুক্তির যে একটা উন্নতি কম্পিউটার শিক্ষাব্যবস্থা ছিলো আমরা আগের থেকেই কম্পিউটার শিখতাম হ্যাঁ অনলাইনের যে কাজকর্ম সেই অনলাইনের কাজকর্ম করতাম যার ফলে আমাদের এই একটা চিঠি হোক বা কোনো ফর্ম ফিল আপই হোক সেটা ডাকযোগে যে যত দেরি হতো সেই দেরিটা কিন্তু আর আমরা হয় না আমরা খুব তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারি বা কোনো টিকিট কাটার থাকলে টিকিট কাটতে পারি সেই সুযোগটা আমরা ঘরে বসেই পেয়ে গিয়েছিলাম কিন্তু তার সাথে সাথে এসেছে পড়াশোনাতেও এই উন্নত প্রযুক্তির ব্যবহার যেমন অনলাইনে পড়াশোনা করা এই অনলাইন পড়াশোনার ব্যাপারটি আসলে এসেছে আমাদের কোভিডের সময় থেকে কোভিডের সময় তো স্কুল কলেজ খোলার কোনো সঠিক ছিলো না কখন খুলবে সেটা কেউ জানতোও না তা বলে কি ছাত্র ছাত্রীদের পড়াশোনা বন্ধ থেকে যাবে তাই পড়াশোনার জন্য আমাদের সরকার বা আরোও যারা অভিজ্ঞ ব্যক্তি তারা কিন্তু এই অনলাইন অ্যাপের মাধ্যমে আমাদের প মানে পড়াশোনার ব্যবস্থা করে যার ফলে একজন শিক্ষক বা দু জন শিক্ষক বিভিন্ন স্টুডেন্টদের বা বিভিন্ন ছাত্র ছাত্রীদের একসাথে করে শিক্ষা দান করতে পারে এর ফলে বিভিন্ন কিন্তু ডিগ্রিও অর্জন করা যায় এবং বর্তমানে কোভিডের পরিস্থিতি থেকে আমরা মুক্ত হলেও এই অনলাইনের পড়াশোনাটা কিন্তু থেকেই গেছে যার ফলে আমরা দেখি অনেক কোচিং অনেক কোচিং সেন্টার বা আরো নানান নেট সেটের যে পড়াশোনা সেই পড়াশোনা কিন্তু আমরা ঘরে বসে একজন দূরবর্তী যিনি স্যার সেই স্যারের কাছে কিন্তু আর যেতে হয় না আমরা বাড়িতে বসেই সেই অনলাইনে পড়াশুনো করে ফেলি এবং আমাদেরও যথেষ্ট উপকার হয় তার সাথে সাথে স্যারেরও যথেষ্ট উপকার হয় তাই এই শিক্ষাব্যবস্থায় কিন্তু খুবই লাভবান হয়েছি আমরা সেটা বলা যেতেই পারে